আমাদের সন্ধ্যায় প্রতি সপ্তায় আয়োজিত হয়ে থাকে সিরিয়াল কতগুলো সিরিয়াল জনপ্রিয় সিরিয়াল যেটা সোম থেকে রবি পর্যন্ত সবদিনই সিরিয়ালগুলো থাকে আমাদের মা বোনেরা সন্ধ্যা হলেই টিভি চালু করে যে সিরিয়াল দেখতে আরম্ভ করে দেয় কারণ সিরিয়ালটা জনপ্রিয় হয়ে থাকলে সেই সিরিয়ালের মধ্যে অনেক কিছু আমরা শিখতেও পারে আমাদের মা বোনেরা অনেক কিছু জানতেও পারে যে ঘরের মধ্যে কি কি করা উচিত না করা উচিত সবকিছুই অনেকটা জানতে পারে সিরিয়াল আমাদেরকে অনেকটায় শেখায় সন্ধ্যায় প্রতিদিনই সপ্তায় আয়োজিত এই সব জিনিসগুলোই হয়ে থাকে